আমি রান্নাটা কিছুটা বাধ্য হয়েই শুরু করেছি তার কারণ হঠাৎ বেশ বছর কয়েক আগের কথা তখন আমি অতটা ভালো রান্না করতে পারতাম না বা রান্না করতামই না সেই সময় আমার মায়ের হঠাৎ শরীর খারাপ হয় তখন মাকে হাসপাতালে ভর্তি করতে হয় তারপর মা সেখানে প্রায় মৃত্যুর সঙ্গে লড়ার পর বেঁচে ফিরে আসেন সেই সময় ডাক্তারবাবু বলেছিলেন যে মাকে বিশ্রাম নিতে হবে এরপর সেই কথা মাথায় নিয়ে তখন রান্না করার কেউ ছিল না আর খাওয়ার জন্য তখন আমাকেই রান্না করতে হবে আমি তখন থেকেই রান্নাটা শুরু করি তখন প্রথম প্রথম আমি খুব একটা ভালো রান্না করতে পারতাম না আমি রান্না করতে যেয়ে কয়েকবার হাত পুড়িয়ে নিয়েছি আবার কখনও কখনও কড়ায় তেলের সাথে জলের সাথে তেল দিয়ে দিয়েছি এতে তেল ছিটকে এসেছে তখন আমাকে আমার মা আস্তে আস্তে কিছুটা বলে তারপর রান্নাটা একটু একটু করে আমি এখন ইউটিউব দেখে শিখেও অনেকটা পারদর্শী হয়েছি এখন আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি